হ্যাঁ আমি ছবি আঁকার পাশাপাশি পেন্সিল স্কেচিংও করে থাকি ইউটিউব থেকে বিভিন্ন ধরনের ভিডিও দেখি এবং সেখান থেকে পেন্সিল স্কেচ করার চেষ্টা করে থাকি তবে যদি বলি সহজ কোনটা কঠিন তাহলে আমি বলব যে আমার রং পেন্সিলের থেকে আমার পেন্সিলের স্কেচটাকেই বেশি পছন্দ এবং সেটাকে আমি বেশি ভালোবাসি